আমি একবার একটা জঙ্গল থেকে একটা ছোট্টো পাখি বাচ্চা পেয়েছিলাম কুড়িয়ে আমি তখন বুঝতে পারিনি যে পাখিটা কী পাখির বাচ্চা ছোটো খুবই ছোটো তো তাদেরকে পাশে আর কোনো পাখি না দেখে আমি জঙ্গলে ফেলে আসতেও পারিনি দেখছিলাম কোনো কোনো কিছুতে যদি ধরে খেয়ে ফেলে মেরে ফেলে পাখির বাচ্চাটাকে খুব ছোট্টো একটি বাচ্চা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়িতে নিয়ে এসে তাকে খাইয়ে দিতে দিতে দেখলাম যে খুব ছোট্টো পাখি খুব মানে বুঝতে পারছি না যে কী পাখির বাচ্চা দেখা নেই আমার এরকম একটি পাখি তোরাকে ছোটো থেকে খাইয়ে খাইয়ে যখন একটু বড়ো হতে লাগলো ওই দিন কয়েকের পরে গায়ে যখন একটু পালক করছে আস্তে আস্তে সবুজ রঙ তারপরে বুঝলাম দিন পনেরো কুড়ি পরে গিয়ে আস্তে আস্তে এটা একটা টিয়া পাখির বাচ্চা টিয়া পাখির বাচ্চা তো আমার মনে হয় গাছ থেকে পড়ে গিয়ে পাখির মানে বাসা থেকে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছিলো তাকে তাকে নিয়ে এসে বাড়িতে অনেকটা দিন ছোটো থেকে খাইয়ে খেয়ে অনেকটা বড়ো হয়ে যেছে তখন দেখলাম পাখিটা যখন বড়ো হয়েছে তখন আমার খুব নিজের খুব কাছের একজন পরিবারের একজন হয়ে উঠেছে মানে চেনা পরিচিত বাড়ির সকলের মা বাবা সকলের সাথেই একটা চেনা পরিচিত খুবই কাজের মানে তাকে খাইয়ে দিতে হবে মানে তার মা যে কাজটা করে সেটা আমি যেহেতু করেছি সেই জিনিস আমাকেই হয়তো সে মানে নিজের মনে করে খুবই কাছে থাকতো মানে বাইরে কোথাও গেলে আমার সাথে যাবে এরকম একটা ব্যাপার তো সেই পাখিটা যখন মানে এখনও আস্তে আস্তে যখন বড়ো হয়ে গেছে একদম মানে অন্য রকম অনেকটাই বড়ো বাড়িতে মানে সবাইকে চেনা বলছে তো বাইরের কেউ আসলে তাকে ভয় দেখানো মানে তাকে দেখিকে ডাকা মানে পরিবারের মানে আমার কাছে আমার মানে সেরা আমার মানে খুবই রিলেটিভ কাছের একজন তো বাইরে কোথাও গেলে একা ওই আমার সাথে যায় এখনও পর্যন্ত পাখিটা আমার বাড়িতেই আছে সেই হিসাবে পাখিটকে জঙ্গল ছেড়ে আসলেও সে থাকে না আর এখন সে সম্পূর্ণ আমার সাথেই চলে আসে তার একটা মানে অভিনয় একটি যখন দেখা যাচ্ছে বাড়িতে সে আছে বাইরে একটা পাখি এসে তাকে ভয় দেখানো তাকে তাড়িয়ে বের করে দেওয়া কামড়াতে যাওয়া অথচ তাকে কামড় দেয় না আর স্বাভাবিক খাবার খাওয়া মানে বাড়ির সবাই যা খাবো সেও দেখলাম নর্মালি পোকা টোকা পোকা মাকড় কিছুই খায় না সম্পূর্ণ বাড়ির খাবারটাই সে খায় মানে মানুষের মতো একদম এবার দেখছে আস্তে আস্তে কথা বলা মানুষের যে আচার আচরণ দেখে দেখে যে আমাদের সাথে থেকে থেকে কথা বলার ভঙ্গিটাও তার মধ্যে চলে এসেছে মানে অন্য পাখিদের ভিতরে আমি এটা দেখিনি কিন্তু টিয়া পাখিতে সেটাকে দেখলাম এবং এর খুব পছন্দ সেটা হলো একমাত্র খাওয়ার ভিতরে সে খাওয়ার তালিকায় সে রাখে ফল ফলটাকেই বেশি পছন্দ করে ফল মাছ মাংস যা সবজি দিয়ে রান্না যা হবে সে খায় কিন্তু ফলটাকে সে বেশি পছন্দ করে আর যেটা তার আরও একটু পছন্দের সেটা হচ্ছে রং পাকা হোক কিংবা কাঁচা এই লঙ্কা দিলে সে মানে নিজে ঠোঁট দিয়ে যে ডানা লঙ্কাটার ডানাটা বার করে যায় বসে বসে খাওয়া এ এবং সে তাকে খেতে গিয়ে যদি বাড়ির ছোটরা কেউ তার গায়ের হাত দিক যায় সে ভয় দেখানো মানে একদম বাড়ির যেন সেরা আসে সে তার নায়ক সেই একা বাড়ির সেই যা করবে তাই জাস্ট মানে তবে একটা জিনিস আছে বাইক নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব দেখা যাচ্ছে আমার সাথে উড়ে উড়িয়ে যাবে এরকম একটা মানে অন্য ভাগের ভিতর সেটা আমি দেখিনি তা ওই টিয়া পাখিটার মধ্যে সেটা দেখেছি যার জন্য মানে এর সম্পর্কে প্রশংসা আমার যতটাই মানে বলার শেষ হবে না সেই হলো আমার প্রিয় সেই টিয়া পাখিটা